আমাদের পারিবারিক একটি রেসিপি সেটা হচ্ছে সুক্ত সুক্তটা কিন্তু পারিবারিক দিক থেকেই চলে এসেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে আগেকার দিনে যেভাবে সুক্ত বানাতেন ঠাকুমারা পিসিমারা মাসিমারা সেইভাবে কিন্তু আর এখন সুক্ত বানানো হয় না সুক্তটা হয় কিন্তু সেইভাবে তৈরি করা হয় না ঠাকুমা যেরকম আগেকার দিনে আলুকে কাটতেন করলা উচ্ছে বেগুন সজনে ডাঁটা সব সবজি কেটে গোছ করে রাখতেন তারপর সেটাতে হালকা একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতেন রেখে দেয়ার পর কড়াতে সেটা তেল দিয়ে একে একে ভেজে নিতেন তারপর কিছু বড়ি ভাজতেন বড়িটা ভেজে তুলে নিয়ে একটু আদা দিয়ে একটু সম্বরা তেজপাতা দিয়ে জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে একটু সাঁতুলে নিতেন সাঁতুলা নেয়ার পর ওই একটা কালো জিরে সম্বরা তেজপাতা সরষা একসঙ্গে মিশবেক শুকনো খোলায় ভেজে কিছুটা শিলে গুঁড়া করে নিতেন গুঁড়ো করানোর পর সেটা উপরে ছড়িয়ে দিতেন ঠিক এইভাবেই ঠাকুমারা কিন্তু সুক্ত করতেন আবার কেউ কেউ দুধকে গরম করে সুক্তর সঙ্গে ঢেলে দিতেন ঢেলে দিয়ে সেটাও একটা সুক্তর মতোনই দুধ সুক্ত হিসেবে ব্যবহার করা হতো সেই তরকারিগুলো এখন কিন্তু আর হয় না কারণ আমরা অতো তাড়াতাড়ি অতো সময় ধরে অতো ভালোভাবে সুক্ত করতে পারি না কারণ আমরা এখন সব সবজিকে একসঙ্গে নিয়েই ভেজে নিই ভেজে নেয়ার ফর আমরা ওই মশলাটা ছড়িয়ে সুক্ত করে নিই যেমন দুধ লাউ এই দুধ লাউ যে তরকারিটা এটা কিন্তু এখন প্রায় উঠেই গেছে অনেকেই হয়তো বানায় এখন লাউ চিংড়ি করেন লাউ ভুড়ি করেন কিন্তু দুধ দিয়ে যে লাউ সে লাউটা কিন্তু আগেকার দিনে ঠাকুমারা খুব ভালোমতো করতেন লাউকে সরু সরু করে কুঁচিয়ে দুধের সঙ্গে সেদ্ধ করে লাউ দুধ লাউ তৈরি করতেন কিন্তু এখন আমাদের সব ছেলে মেয়েরা তারা এই সব জিনিস খেতেও পছন্দ করে না আর আমরা অতো সব করে বানাতেও পারি না তাই এই সব রেসিপিগুলো কিন্তু চলেই গিয়েছে বললেই চলে